আমাদের জেলা তথা ঝাড়গ্রাম জেলা এখানে প্রায় কম বেশি সব ধরণের ফসলই হয়ে থাকে চা বাদ দিয়ে এখানে সব থাকতে বেশি যেটা হয় ধান ধান এখানকার প্রধান ফসল এখানে ধান বছরে দুবার চাষ হয়ে থাকে বোরো চাষ আউস চাষ এখানে ধান বিভিন্ন ধরণের ধান চাষ হয়ে থাকে এখন মানুষ ধান চাষের জন্য যেসব আবহাওয়ার প্রয়োজন তার মধ্যে থাকতে বৃষ্টির জন্য এখন আমাদেরকে বৃষ্টি যদি না হয় তাহলে আমাদেরকে কৃত্রিম জল সাপ্লাই দিতে হয় জল মিনি বসিয়ে তাতে জল দিতে হয় জমিনে ধানকে বাঁচিয়ে রাখার জন্য ধান এখানকার প্রধান ফসল এখানে আবহাওয়ায় বিভিন্ন ধরণের ফসলের জন্য উপযোগী ধান কুমড়ো এগুলোতো তো রয়েছে কুমড়ো একটা একটু একটু বাগান অঞ্চলে বরবটি কুমড়ো তারপর তরমুজ এগুলো তো রয়েইছে আখ আখ চাষটাও হয়ে থাকে নদীর নদীর পাশাপাশি যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলোতে আখ চাষও হয়ে থাকে আখ আখ আখ এখানকার একটা বলা যেতে পারে খুব মূল্যবান ফসল এখানে আখ আখ আখের পাশাপাশি এখানে বিভিন্ন চিনি কল গুড় কলও রয়েছে সুতরাং বলা ধানের পাশাপাশি আখও একটা এখানে খুব গুরুত্বপূর্ণ ফসল হিসেবে উঠে আসে ঝাড়গ্রাম জেলায়